কৃষকেরা কৃষিকাজের ফাঁকে ফাঁকেও তারা কিন্তু পশুপালন করেন তাই তারা পশুদের প্রতিনিয়ত লক্ষ করেন এবং তাদের দেখে বুঝতে পারেন যে তারা রোগমুক্ত না মুক্ত নয় তাদের শরীরে কোনো অসুবিধা আছে কি না তারা যদি পশুরা যদি ঠিক মতো খাওয়া দাওয়া না করে জাবর যদি না কাটে তাহলে কিন্তু বুঝতে হবে যে পশুদের কোনো সমস্যা রয়েছে তাই তারা বিভিন্ন রকম চিকিৎসা বা টিকা দানের মাধ্যমে সেই পশুদের তখন তুরন্ত ডাক্তার দেখিয়ে পশুদের ডাক্তার দেখিয়ে তাদের সুস্থ করে তোলেন এছাড়াও বিভিন্ন পদ্ধতির মাধ্যমেও কিন্তু বোঝা যায় গোরুরা যখন পায়খানা করে সেই পায়খানা যদি পাতলা হয় তখন কিন্তু বুঝতে হবে তাদের পেটের কোনো সমস্যা রয়েছে বা বিভিন্ন রকম আরও অনেক সমস্যা যেগুলো পেটে যদি গোরুর ঘা হয়ে যায় বা মুখে যদি ঘা হয়ে যায় তখন মুখ দিকে লালা ঝরে চোখ দিকে জল কাটে কোনো খাবার খেতে পারে না দিনকে দিন শুকিয়ে যায় তখন কিন্তু বুঝতে হবে যে গোরুদের গোরুরা কোনোভাবে অসুস্থ এছাড়াও বিভিন্ন পরীক্ষার মাধ্যমে তখন পরীক্ষা করতে হয় এখন চিকিৎসা ব্যবস্থা আধুনিক হয়েছে বিভিন্ন পরীক্ষা টিকাদানের মাধ্যমে গোরুদের লক্ষ করা হয় যেমন মানুষদেরও পর্যবেক্ষণ করলে বুঝতে পারা যায় সেরকম গোরুদেরও পশুদেরও পর্যবেক্ষণ করে বুঝতে পারা যায় যে তাদের শরীরে কোনো সমস্যা আছে কি না এবং তারা রোগমুক্ত কি না